ভারতের অনেক জায়গায় শিক্ষাকে উৎসাহিত করার জন্য মেয়েদের সাইকেল ল্যাপটপ দেওয়া হচ্ছে এই পরিকল্পনাটা বা ইস্কিমটা কাজেরই কারণ অনেকের বাড়িতে টাকার অভাবে তারা সাইকেল নিতে পারে না তাদের স্কুল যাওয়ার জন্য অসুবিধা হতো পায়ে হেঁটে যেতে পারতো না তার জন্য সাইকেল সরকার যখন সাইকেল দিয়েছে তখন অনেকেরই উৎসাহিত হয়েছে পড়াশুনার জন্য তো সাইকেলটা এই সাইকেল দেওয়া ইস্কিমটা খুবই ভালো হয়েছে আর ল্যাপটপ আমাদের করোনার সময় পড়াশুনো প্রায় বন্ধ হতে চলেছিলো সেখানে ল্যাপটপ দিয়ে ছেলেমেয়েদের পড়াশুনোটা চালিয়ে নিয়ে গিয়েছিলো এবং এটা খুবই ভালো কাজ করেছিলো সরকার তার জন্য এই ইস্কিম বা পরিকল্পনা খুবই ভালো